ফোটোগ্রাফিতে সময় খুবই খুবই গুরুত্বপূর্ণ যেমন আমরা সকালবেলা ভোরবেলা থেকে ছবি তোলা শুরু করি যখন থেকে আলো ফোটে যখন থেকে মোটামুটি দিনের আলো ফুটে যায় যেমন মনে হল পাঁচটা গরমকালে পাঁচটা থেকে ছটার মধ্যে ছটা থেকে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ছবি তোলার সব মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ এবং বিকেলবেলা গরমকালে সাড়ে তিনটের পর থেকে যতক্ষণ আলো থাকে মোটামুটি সেই আলোর মধ্যে ছবি তুলতে হয় যদি স্ট্রিট ফোটোগ্রাফি করে থাকি সেই ক্ষেত্রে আর স্টিল লাইফ ফোটোগ্রাফি নিয়ে সময় নিয়ে আমি বলতে পারি যে সময় একটা স্টিল লাইফ ফোটোগ্রাফি করতে অনেক ভেবেচিন্তে কোনো একটা প্রোডাক্ট বা যার উপরে আমি স্টিল লাইফ ফোটোগ্রাফি করব সেই সামগ্রী উপার্জন করা খুবই গুরুত্বপূর্ণ কীভাবে আমি আমার স্টিল লাইফকে ফুটিয়ে তুলব কীভাবে অন্যকে দেখাব সেই হিসেবে সময় অনেকটা ম্যাটার করে